পুরুলিয়া জেলার সাধারণ সামাজিকীকরণ বা সাংস্কৃতিক রীতি বা আপনি যদি প্রথার কথা বলেন আমরা যেহেতু পুরুলিয়ার একদম শহরে বসবাস করি তাই পুরুলিয়া শহরে সেভাবে প্রথা নিয়ম চালু নেই একটু যদি আপনি গ্রামের দিকে যান তাহলে দেখতে পাবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেই সব গ্রামে বসবাস করে এবং গ্রামে বসবাসের দরুন তারা কিন্তু বিভিন্ন প্রথা বা রীতির সঙ্গে প্রতিনিয়ত আপস করে চলেছে সাংস্কৃতিক দিক থেকে তারা বিভিন্ন প্রথাকে মেনে চলে এছাড়াও যেসব সম্প্রদায় রয়েছে তারা সেই প্রথাগুলিকে অনুভব করে তারপরে প্রথাগুলোকে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুশীলন করে এসে কিন্তু সে প্রথা চলে যাচ্ছে এখানে যেমন চুড়িদার মুখোশ তা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এছাড়াও যেমন বাঁশের জিনিসপত্র এখানে কিন্তু বেশিরভাগ মানুষই তৈরি করেন ডোকরা কাঠ খোদাই শিল্প এগুলি কিন্তু এখানে প্রায়ই প্রত্যেকটি মানুষের গ্রামের দিকে বেশিরভাগ মানুষের মধ্যেই কুটির শিল্প হিসাবে করতে লক্ষ্য করা যায়